হ্যাঁ আমি পাখি দেখার সময় যে পাখিগুলো দেখি সেগুলো শালিক পাখি শালিক পাখি শালিক পাখি দেখলে আমি চিনতে পারখি শালু পাখি ডাকে যোমনাবে ওটাকে ও দেখলে বোঝা যায় ওটা শালিক পাখি যেমন আকাশে অনেক চিল ওড়ে শঙ্খ চিল লড়লে শঙ্খ চিলকে চিনতে পারি যেমন শঙ্ক চিলের ডাক চিলের ডাকটা আলাদা শঙ্খ চিলের ডাকটা আলাদা এইভাবে পাখি চিনিয়েই আর কাক কাক কাককে দেখলে এমনিতেও চিনতে পারি কারণ কাকের গায়ের খালো আর কাক কা কা করে ডাকে আর যেমন আর টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখিও দেখি টিঁয়া পাখি আমার খুব ভালো লাগে আর যেখানে আমি চিড়িয়াখানায় গিয়ে যাই এবংখন চিড়িয়াখানায় অনেক রকমের পাখি দেখি যেমন যেমন আরও অনেক রকমের পাখি ময়ূর ময়ূরকে দেখলে তো চেনাই যায় কারণ ময়ূর খুব সুন্দর পাখি ময়ূর ময়ূরকে সবাই চেনে আর আরও আরও অন্যান্য পাখি যেগুলো আমি নাচ যেগুলো আমি চিনি না সেগুলোকে মাকে বলি বলি মা এগুলো কী পাখি বাবাকে বলি বা বলে এগুলো কী পাখি বাবা বলি যেগুলো এই পাখি ওই পাখি একবার একবার আমি একবার এখন বাড়িতে বসে আছি আর একবার আমাদের বাড়িতে উঠানে এসে একটা পাখি বসলো সাদা রঙের পাখি আসলে হয় তো সারস পাখি বক এরকমভাবে আমি সে আমি জানি না আমার মাকে জিজ্ঞাসা করলাম মা এই পাখিটা কী মা হলে তো চিনিস নাই পাখিটা ওই পাখি হলো সারস পাখি এইভাবে আরো পাখি আমি ছিনি আর চিড়িয়াখানাগুলো যে পাখিগুলো আমি চিনি না সেগুলো সেগুলি আমার বাবাকে জিজ্ঞাসা করি আর যে চিড়িয়াখানা ঘুরলে যে পাখিগুলো দেখি সেগুলো আরও অনেক কিছু পাখি আমি চিনতে পারি না আর সেগুলো আমি গুগলে সার্চ করি গুগলে সার্চ করলে যে জিনিস যে পাখিটা আমি চিনতে পারি না গুগলে সার্চ করলে সে পাখিটা সে পাখির নামটা চলে আসে পাখিটার নামটা দিয়ে সার্চ করলে পাখিটা চলে আসে উম আর আর এক আর ওরকম ছাদে বসে আছি আর একটি কি পাখি একটি পাখি এসে বসেছে দেখলাম আর বাবুই পাখি বাবুই পা বাবুই পাখিকে দেখলাম বাবুই পাখি বাবই বাবু পাখিকে চেনে যাবে কারণ বাবুই পাখি দেখতে খুব বাবুই পাখি বাবু পাখিকে আমি চিনি